আমাদের ভারতবর্ষে এ এরকম অনেক জায়গা আছে যেগুলো মানুষের যাওয়া যাওয়া উচিত যেমন হচ্ছে বৃন্দাবন পুরী পুরীর জগন্নাথ মন্দির মন্দির মানে হচ্ছে বিখ্যাত জিনিস পুরীর জগন্নাথ মন্দির এবং যাবার আছে উত্তর ভারত যেমন উত্তর ভারত দক্ষিণ ভারত গঙ্গাসাগর এদিকে যেমন যাবার আছে কাশী যেমন বৈদ্যনাথ ধাম আছে এরকম অনেক অনেক অনেক জায়গা আছে যেটা হয়তো মুখে বলে বোঝানো যাবেক নি ভারতে যে এত কিছু দেখার আছে বা এত কিছু জানার আছে যেটা মুখে বলে সেটা বোঝানো যাবেক নি যেমন ভারতে একটা ওই আশ্চর্য জিনিস আছে যেমন তাজমহল একটা আছে তাজমহল ভারতে আছে ওটাও দেখার আছে ওগুলো মানুষের যাওয়া উচিত ওটাও দেখার মতো জিনিস যেহেতু বিশ্বের একটা জিনিস ওটা যাওয়ার আছে যেমন পুরীর জগন্নাথ মন্দির মানুষ যায় ওইখানে মানুষ যেয়ে যাইলে জগন্নাথের ওখানে যদি কোনও প্রার্থনা করে সেইখানে তাদের মনের মনস্কামনা পূর্ণ করে যেমন বৃন্দাবন যায় শ্রীকৃষ্ণের ইয়াতে ওইখানেও মানুষের কিছু মনস্কামনা পূর্ণ হয় সেই জন্যে মানুষ যায় যেমন পুরী পুরীতে নাকি বলে যে পুরীর সমুদ্রের ঢেউ নিলে মানুষের মন সং ইয়া সং ইয়া হয় যেমন গঙ্গা স্নান আছে যেমন গঙ্গা স্নান করলে মানুষের মন পরিষ্কার হয় পাপ যেমন পাপ মুক্ত হয় এ সকল ক্ষেত্র আর কি আছে ভারতবর্ষে প্রচুর জায়গা আছে প্রচুর প্রচুর জায়গা আছে যেগুলো মানুষকে বলে বোঝানো যাবেক নি যে কী বলবো আর ওটা বলার মতো কোনও জিনিসই এ নাই যেটা ভারতবর্ষে আছে আমাদের মনে হয় যে বিশ্বের এমন কোনও যে দেশ নাই যে এতো এতো কিছু ধর্মীয় জিনিস আছে যে আমার যতগুলো মনে পড়লো আমি মোটামুটি সবগুলো বল্লুম যেমন বৈদ্যনাথ ধাম ওখানে মানুষ যেমন কাশী এইগুলোতে যাওয়ার জন্যে মানুষ মানে অন্য আমাদের দেশ কী বলবো আমাদের ভারতবর্ষ কী বলবো ভারতবর্ষের বাইরে বাইরে অন্য দেশের মানুষও এসে এগুলো মানে ইয়া করি যায় আর কি পূজা অর্চনা করে যায় মানুষ কিছু প্রার্থনা চে করি যায় যে যদি আমার কাজ সফল হয় আমি এসে আরও পরে ইয়া করে যাবো সেটা